হ্যাঁ বলছি এই রাস্তা দিয়ে পৌঁছতে কতক্ষণ টাইম লাগবে আমি তো এই রাস্তায় সাধারণত আসি না আমি যে রাস্তায় যাই সেই রাস্তায় তো কাজ চলছে সেই জন্য তো সেই রাস্তায় যেতে পারলাম না অন্য রাস্তার দিকে আপনি ঘুরিয়ে আনলেন এই রাস্তায় কি আমি তাড়াতাড়ি পৌঁছতে পারব আমার গন্তব্যস্থলে যদি পারেন আমাকে যত তাড়াতাড়ি পারেন আমাদের আমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসুন